আমরা প্রথমে সবাই শিয়ালদহে উপস্থিত হই সেখান থেকে আস্তে আস্তে ট্রেন চেপে আমরা বীরভূম যাত্রা করি বীরভূমের তারাপীঠ দেখে ওখান থেকে পুনরায় ট্রেন স্টেশনে উপস্থিত হই সেখান থেকে ট্রেন ধরে আস্তে আস্তে আমরা কেশ্বরী কীরিটেশ্বরী থেকে হাজারদুয়ারী এখানে বিভিন্ন জায়গা দর্শন করে আমরা ওখানে একদিন গেস্ট নিয়ে ওখান থেকে ট্রেন ধরে আমরা বিভিন্ন কিছু দর্শন করতে করতে আসাম পৌঁছে আসলে পাহাড়ে উঠতে প্রথমে একটু অসুবিধা হয় সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে ধাপে ধাপে আমরা বিশ্রাম করতে করতে মেন মাখা মাখ মুন্দিরে উলাম উঠে সেখানে মাকে দর্শন করলাম মাকে দর্শন করে আস্তে আস্তে আমরা মন্দির থেকে বাইরে আসলাম বাইরে এসে আসামের যে জঙ্গল মন্দিরের নিচে যেখানে বাঘ বা বিভিন্ন বন্য পশু পাখি থাকে গো দেখতে থাকলাম দেখে একটু কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা ওখানে যে মুনি ঋষিদের আশ্রম আছে সেই আশ্রমে কিছুকাল বিশ্রাম করলাম কিছুকাল বিশ্রাম করার পরে আবার ব্রহ্মপুত্রের উপত্যকা থেকে সেই জঙ্গল জলাভূমি থেকে বিশ্রাম করতে করতে করতে করতে ওপর দিকে উঠল উপর দিকে উঠে মাকে পুনরায় দর্শন করে ওখান থেকে ভুবনেশ্বরী মন্দিরে গেল ভুবনেশ্বরী মন্দির দর্শন করে ভুবনেশ্বরী মন্দির কামাখ্যা বাহিনী সর্ব উচ্চতম শিখরে অবস্থান করছে সেখানে প্রকৃতির সৌন্দর্য এবং পাহাড়ের বিভিন্ন যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য কখনও দূর থেকে মনে হয় তুষার আবৃত কখনও মনে হচ্ছে সেগুলি মেঘালয় পরিবিত এগুলো দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু তাহার ভিতরে যে কষ্ট টা আছে সেটা পাহাড়ে চড়ার যে কষ্ট সেটা দেখাকালীন আর মনে হয় না কিন্তু সেই অনুভূতি বুকে নিয়ে আস্তে আস্তে পাহাড় থেকে বিশ্রাম করতে করতে করতে করতে নেমে ইসলাম নিমে সাইড ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ব্রহ্মপুত্রের উপত্যকায় পৌঁছে গেল ব্রহ্মপুত্র নদীতে যাওয়ার জন্য বা ব্রহ্মপুত্রে চান করার জন্য আস্তে আস্তে আমরা রেডি হতে থাকলাম এবং এই যে ঘোরার যে কষ্ট সেটাকে লাঘব করার জন্য ব্রহ্মপুত্রের নির্জন চরে আমরা বহুক্ষণ ওয়েট করলো পরার পরে আস্ত আস্তে ব্রহ্মপুত্রে গেলাম চান করে সারাদিনের কষ্ট লাঘক করলাম লাঘব করে আমরা ব্রহ্মপুত্রেশ্বারি সেখানেই টিফিন সারলাম ছেড়েই যে এত বড়ো পরিভ্রম করলাম সেই ভ্রমণের যে

আনন্দ বা কষ্ট উভয়কে সম্মিলিত করে সেখানে আমরা রাত্রিকাল বিশ্রাম করে সেখান থেকে আবারও ট্রেন ধরে আস্তে আস্তে শিয়ালদা আসলাম শিয়ালদা এসে যে যার গন্তব্যে পৌঁছে গেল এভাবে ভ্রমণের বিভিন্ন সুখ সুবিধা কষ্ট